যেহেতু আমি ফ্ল্যাটের মধ্যে সব সময় থাকি তাই খেলাধূলার আমার তেমন সুযোগ হয়ে ওঠে না যখনই সুযোগ পাই তখনই খেলাধূলা করি আমার অঞ্চলে উপলব্ধ স্পোর্ট সংক্ষিপ্ত ভাবে কিছু বলতে চাই যেমন সেখানে বিভিন্ন রকমের খেলাধূলা আছে এবং এখনও মাঝে মাঝে সেখানে খেলতেও যাই সেখানে সেখানে খেলতে আমার খুব ভালো লাগে খেলা করা এবং ভালো জিনিস যাতে শরীর ভালো থাকে স্বাস্থ্য শরীর ভালো থাকে সুস্থ থাকে তাই আমি সেখানে গিয়ে খেলা করি অনেক রকমের খেলা করে মজাও পাই